আর সুজিত বাবু বলছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলছি আজকে সকালবেলায় আপনার কাছে কিছু ফল নিয়ে এসেছিলাম ঠিক আছে ওই কিছু আপেল কিছু আপনার নাসপাতি আর বেদানা ছিলো হ্যাঁ তো ওগুলো তো যেগুলা দিয়েছেন আপনি নিজের থেকে দিলেন ওগুলো অনেক ড্যামেজ বেরিয়েছে মানে খারাপ বেরিয়েছে পচা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনার ওই বেদানার ভিতরে কিন্তু খারাপ হয়ে গেছে বেশ কটা খারাপ হয়েছে আর কলাগুলো যেটা ওপর থেকে ভালো লাগছিলো কিন্তু একদমই ভালো না ভেতরটা কলা কালো কালো হয়ে গেছে

আচ্ছা আচ্ছা আর তাহলে আপনার ওই বে না শুধু আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ওই নাসপাতিগুলো খারাপ রয়েছে কোয়ালিটি ভালো নয় টেস্টগুলো ঠিকঠাকভাবে আসছে না মানে টেস্ট ভালো নয় আর কি ভালো